প্রকৃতপক্ষে আমি তো আর প্রফেশনাল ট্রেকার নই তবে মাঝেমধ্যে বন্ধুবান্ধবদের সাথে ট্রেক করতে যখন বেরোই তখন আমাদের এখানে একটা সংস্থা আছে মাউন্টেন লাভার্স ওখানে কিছু পার্মানেন্ট পর্বতারোহীর সাথে আমার চেনা জানা আছে তাদের থেকে কিছু জিনিস নিই এবং কিছু জিনিস ভাড়া নিই যেটা ধরো স্লিপিং ব্যাগ হলো টেন্ট হল রোপ হল তারপরে ওদের যে ওই যে আঁকশিগুলো আছে সেগুলো এবং ওদের যে স্টিক আছে এগুলো আমরা ভাড়া নিই এইভাবেই আমরা ট্রেক করি